মানুষের তো অনেক শখ থাকে কেউ মানে অনেক রকমের শখ থাকে সে সেরকম আমার বই কেনার বা বই জোগাড় মানে জমিয়ে রাখার একটা খুব শক আছে পড়ি বা না পড়ি মানুষ আমার খুব ভালো লাগে বই কিনতে তো মানে সেরকম ধরোও কোনও একটা বই কিনলাম তা মানে কিনলাম বলছি কোনও একটা বই অনেকের কাছে আছে আমার কাছে নেই তখন আমার মনে হয় আমি বইটা আমার লাগবে আমি অনেক খুঁজি তা তাও যদি হয় বিশেষ এ সংস্কার বা ক্লাসিক কোনও বই তো খুব ভালো লাগে সে মানে সেগুলো খুঁজতে থাকি ধরো এখানে না পেলে অন্য কোথাও যাই তা হার্ড কপি তো পাওয়া যায় না তো তারপরে যদি দেখি যে কোনও প্রিন্ট কপি কোথাও পাওয়া যা যায় কি না তো সেরকম সেকম অনেক রকম বই সেভাবে খুঁজে খুঁজে পেয়েছি ও মাঝে তো অনেক উ ও আমার খুব উপন্যাস ভাললাগে সে যে কোনও ল যে কোনও লেখকেরই হোক তো সেখানে দেখা যায় অনেক কিছু শেখা যায় সেখান থেকে থাকলে মনে হয় যে না এটা এখানে আছে যখন আমি সেখান থেকে পড়ি না থাকলে তখন ইচ্ছাটা আর হয় না কিন্তু ব কোনও কখন কাজ থাকে না সামনে বই পড়ে থাকে তো মনে হয় বইটা পড়ি দেখি কী আছে সেরকম আমার একটা উপন্যাস খুব ভালো লাগে সেটা আমি যখন ইচ্ছা হয় আমি তখন পড়ি যখন মন চায় মনে হয় যে সময় কাটছে না তো সেটা পড়া হয়ে গেছে তাও মনে হয় বারবার আমি পড়ি তো সেটা যখন খুঁত মা সেটা যখন কিনছিলাম কেনার সময় আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তোর প নতুন কোনও বই পাওয়া যাচ্ছিলো না পুরনো কোনও বই পাওয়া যায় না বইগুলো ওই বইগুলো এমন হয় সেগুলো মানুষ অন্য কারোর কাছে যখন থাকে তারা সেইগুলোকে বাইরে মানে দেয় না মানুষের যেহেতু এগুলো শখের জিনিস তো মানুষ তার জন্য এইগুলো কেনার পর আর বিক্রি করতে চায় না তো আমি কিনেছি সেই বইটা আমার একটা ভাই নিয়েছে আমার থেকে পড়ার জন্য তো জানি না কবে দেবে তো বইটা খুব সু মানে সেখানে শুধু নারীদের নিয়ে কথা হচ্ছে একটা নারী কীভাবে সে মধ্যযুগীয় সমাজ থেকে তার উত্থান হয়েছে সে কীভাবে আধুনিক সমাজের একটা নারী প্রতিবাদী নারী হিসাবে গড়ে উঠেছে সেরকম গল্প নিয়ে সেটা লেখা যেমন আছে অনেক উপন্যাস ওই উপন্যাসে অনেক অনেক উপন্যাস আছে যে সেখানে মানে যেখানে ডিটেক্টিভ টাইপ সেগুলো তো আরো ভালো লাগে পড়তে কখনও কোনও হয়তো হরর কিছু থাকলো সেগুলোও পড়তে খুব ভালো লাগে যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যেগুলো আছে ব্যোমকেশ ব্যোমকেশের যে বইগুলো সেগুলোও খুব ভালো লাগে তো সেরকম অনেক বই কিনেছি অনেক বই এখনও কেনার ইচ্ছা আছে অনেক বই পেয়েছিলাম মানে এক একটা বই কিনতে গিয়ে এরকম অনেক এরকম ঘটনাও আছে এমন হয়েছে এখানে পাই নি কত অনেক দিন খুঁজেছি অনেক দিন পর আবার না পাওয়ার জন্য ওয়েট করেছি আবার ক কোনও কোনও বই পেয়েও গেছি কাছে ছিল কাছে মানে আশেপাশের দোকানে পেয়েছি আবার তো কখনও যা যখন না পাই আশেপাশের দোকানে তখন ক কলেজ স্ট্রীট যেতে হয় সেখানে গিয়েও অনেক খোঁজাখুঁজির পর কিছু বই পাওয়া যায় আবার কিছু পাওয়া যায় না তো ওখানে যখন যাই তো ওখানে এত বই দেহা দেখি তো একটা বইয়ের জায়গায় যদি কিনতে যাই একটা বই মনে হয় যে না আরো একটা বই নিই তো সেরকম একটা বই কিনতে গিয়ে দেখা যাচ্ছে এরকম অন্য বিভিন্ন নানারকম বই কিনে এনে কিনেও এনেছি